বাইক চালানোর সময় সর্বদা মনে রাখার বিষয়টি হলো হেলমেট পরা মাথার মধ্যে হেলমেট রাখা হচ্ছে সব থেকে নিরাপত্তার জিনিস বাইক চালানোর সময় এছাড়া রাস্তার রেড সবুজ এবং হলুদ সিগনালকে মেনে চলা গাড়ি রাস্তায় আস্তে করে চালানো খুবই দরকার নিরাপদে দেখে চালানো খুবই দরকার বাইক কারণ বাইক খুব স্লিপ খেতে পারে শীতকালে হোক গ্রীষ্মকালে হোক রাস্তা ভিজে থাকলে আমি মনে করি বাইকে স্লিপ খাওয়ার চান্স সবসময় বেশি থাকে তাই বাইকে খুব ধীরে সুস্থে এবং আস্তেভাবে চালানো দরকার এবং নিজেকে কোনো অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচানোর জন্য আমি সবসময় মনে করি মাথার মধ্যে হেলমেট রাখা একটা সবসময় দরকার বাইক চালানোর সময় কানে ফোন নিয়ে কথা বলা উচিত নয় রাস্তায় কারোর সাথে কথা বলতে বলতে আনমনে বাইক চালানো উচিত নয় আমি এগুলো মনে করি এই নিরাপত্তাগুলো রাখাই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ভ্রমণের সময় আমি যেই সমস্ত কাগজপত্র সাথে রাখি সেগুলো হচ্ছে আমার নিজেস্ব একটা ভারতীয় প্রুফ যেমন আধার কার্ড ভোটার কার্ড আমি সবসময় ভ্রমণের সময় এইগুলোকে সাথে রাখতে পছন্দ করি